আমাদের খুব উপকারী গাছ ছাড়া মানুষ বাঁচতে পারে না কারণ গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে যে গাছগুলো খুব কঠিন সমস্যার মধ্য দিয়ে বেঁচে থাকে সেগুলি হলো মরুভূমি অঞ্চলের কিছু ক্যাকটাস জাতীয় গাছ যেইগুলো জলের খুব সমস্যা থাকে জল আরোহণের জন্য খুব গভীরে গিয়ে শিকড়ের মধ্যে দিয়ে জলটা সংগ্রহ করে থাকে শীতকালে এমন কিছু গাছ রয়েছে গাছের আমরা বিভিন্ন ধরনের শাকসবজি ফুলের গাছ লাগিয়ে থাকি শীতকাল বা গ্রীষ্মকালে এর মধ্য থেকে সবথেকে ভালো হলো সবজি ফুল তো রয়েইছে এছাড়াও আমরা কিছু ফলের গাছও লাগিয়ে থাকি এবং সেই গাছগুলিকে বিভিন্নভাবে আমরা পালন যত্ন নিয়ে থাকি গাছে জল দেওয়া তার লাগানো বেড়া দেওয়া যাতে না গরু ছাগল খেয়ে নেয় প্রোটেকশানের জন্য আমরা বেড়া দিয়ে থাকি